বাপি দা বলছেন আমি ভবন থেকে বলছি বলছি বাপি দা তুমি যে এই সেদিনে এসে কলগুলো লাগিয়ে দিয়ে গেলে আবার কলগুলো থেকে একই রকমভাবেই জল পড়ছে

হ্যাঁ আবার নল থেকে জল পড়ছে বাথরুমের কলটা বেসিনের কলটা রান্নাঘরের তিনটা থেকে সারা রাত টপ টপ জল পড়ছে আর হচ্ছে ট্যাঙ্কির জল শেষ হয়ে যাচ্ছে এইবারে তোমার কাকু চেঁচাচ্ছে যে কী বাগাচ্ছে বাপি এখনও কেন এই সমস্যা হচ্ছে তুমি আজকে একবার এসে কলগুলো আবার দেখে পাল্টে দিয়ে যাও কখন আসতে পারবে না হয়তো ঠিকমতো আটকানো যাচ্ছে না ফোঁটা কেটে কেটে পড়েই যাচ্ছে একটু হাত লেগে গেলে বা একটু ধরো বাথরুমে গেছি একটু হয়তো হাত লেগে গেছে বা টানা হয়ে গেছে আর হচ্ছে আপসেই কল খুলে যাচ্ছে আগে যেমন কলে একটা টাইট থাকত সেই জিনিসটাই নেই আর সকাল বিকেলে এলে আর হবে নি বাথরুমের কলের একটা ঘাট মনে হয় ভেঙে গেছে সেটা দেখছি লড়লড় করছে তার গোড়া দিকে জল পড়ছে মুখ দিয়েও পড়ছে গোড়া দিয়েও পড়ছে গোড়া দিয়ে একটা পড়ছে কারণ ওই সামনের ওখানটা ভেঙে গেছে মনে হয় সেই জন্য গোড়া দিয়ে পড়ছে তাহলে তুমি আজকে একবার সকালের দিকে দেখো না ভায়া আসতে পারো না কি তাই হোক এগারোটা বারোটা কার ঘরে এগারোটা বারোটার দিকেই অন্তত আসো এসে অন্তত দেখে যাও আর ভালো কিছু কিছু কল এসে নিয়ে যাও ওই কলগুলোকে পাল্টিয়ে অন্য নিয়ে আসো বলো এক সপ্তাহের মধ্যে যদি আবার পাল্টাতে হয় আমার ঘরে তো আর ছোটো ছাড়া কেউ নেই ঠিক আছে তুমি এক কাজ করো তুমি বারোটা একটার দিকে আসো এসে একবার দেখবে আসো দেখে তারপরে নয় যাবে অসুবিধা হ্যাঁ তাই আসবে এসে তাহলে কাজ করে দিয়ে চলে যাবে কেননা সারা রাত

একটা তো মনে হয় ভেঙে গেছে বাথরুমের ওখানটা মনে হয় ভেঙে গেছে আর দুটো তুমি তাহলে আসো এসে দেখবে দেখে তারপরে যেমন দেখবে তেমন করবে তুমি আসো না বারোটা একটার দিকে আসো এসে দেখে আমি ওইসব বুঝি কি না কীসে ভালো হবে কোনটাতে ভালো হবে সেরকম দেখে করগে যাও যাতে জল না পড়ে রান্নাঘরে তো সব সময় জল পড়ছে খুব অসুবিদে হচ্ছে ঠিক আছে তুমি আসো এসে দেখবে আসো দেখে তারপরে যা পারো করবে ঠিক আছে হুম